আপনি আপনার অবসর সময়ে কীভাবে সময় কাটান হ্যাঁ আমি আমার অবসর সময়টা কাটান যখন আমি কাজ টাজ করে এসে যখন ফাঁকা থাকি সেই অবসর টাইমটা বন্ধুবান্ধবদের সাথে মজা করি গল্প করি ইত্যাদি এবং যখন সময় পাই গল্প করার পরে আমরা সবাই মিলে বন্ধুবান্ধবদের ছাড়াও যখন নিজেদের পরিবারের সাথে মেলামেশা করি দিদি ভাই বোন মা বাবা কাকিমা জেঠিমা এদের সাথে ভালোভাবে ভালো সম্পর্ক ভালোভাবে আমরা গল্প করে কিছু আইটেম খাবার করি সেই খাবার খাওয়ার মাধ্যমে টি ভি দেখি টি ভি দেখে অনেক মজা করি এই সব মজা করার পর আমি কিছুটা বিশ্রাম নিই কিছুটা বিশ্রাম নেওয়ার পর অনেক পরিশ্রম হওয়ার পর বিশ্রাম নিই বিশ্রাম নেওয়ার পর বিকেলে খেলাধুলা করতে চাই খেলাধুলা ওই সময়টায় অবসর সময়টা আমি এইভাবেই কাটাই খেলাধুলা করি হয় কোনো দিন ক্রিকেট খেলা হয় কোনো দিন ফুটবল খেলা হয় কোনো দিন ভলি খেলা এরকম খেলাধুলা করে আমি সময় কাটাই তারপরে বিকেলে এসে সন্ধ্যায় এসে বন্ধুবান্ধবদের সাথে ফোনে ভিডিও কলে কিছু মজা কিছু মজা উপভোগ করি বন্ধুদের সাথে বন্ধুবান্ধব বান্ধবী যারা স্কুল স্কুলে একসাথে পড়ে এসেছি টিউশন একসাথে পড়ে এসেছি এখন তাদের সাথে আর মোটে দেখা হয় না তাই এখন ভিডিও কলের মাধ্যমেই আমরা তাদের সাথে যোগাযোগ রাখি এবং দেখা আরে করি কথাবার্তাও হয়